আমি পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে ইস্টেশন যাওয়ার জন্য সকাল দশটার সময় গাড়িটি বুক করেছিলাম আমি প্রায় আধঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছি এখনও গাড়িটি আসেনি কেন